খোলা জলে সাঁতার কাটার সময় নিরাপদ থাকার উপায়গুলি কী কী হল এবং বড় জলাশয়ে সাঁতারের সময় কী কী বাধা আসতে পারে সেইগুলি হল খোলা জলে সাঁতার কাটার সময় আপনাকে অবশ্যই একা নামা চলবে না এবং সাথে কেউ একজন দাদা দিদি বা বড়দের একজন থাকলে ভালো হয় বা এমন কেউ থাকলে ভালো হয় যারা সাঁতার জানে এবং যেহেতু অনেক সময় বড় জলাশয়গুলি অনেক গভীর হয় এবং সেখানে তোমাকে অনেক খেয়াল রাখতে হবে যাতে কোনো মতেই কোনো অঘটন না ঘটে যায় এবং দরকার হয় সেখানে তোমার একজন বন্ধুকে নিয়ে নামতে হবে বা অনেক সময় জলের মধ্যে পিচ্ছিল শিলা বা শৈবাল থাকে যেইগুলি যেইগুলিতে অনেক সময় পা লেগে হরকে যাওয়ার চান্স থাকে এবং সেখানে কিন্তু বড় বিপদ ঘটতে পারে এবং যদি কখনো কোথাও কোনো অঘটন ঘটার মতো সম্ভাবনা থাকে তাহলে সেই মুহূর্তে চিৎকার করে পাশাপাশির কাউকে ডাকতে হবে এবং নইলে তাকে ইঙ্গিত করেও কিছু জানাতে হবে